হ্যাঁ আমি নবোদয় বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা বলছি আপনি কি রৌণকের বাবা হ্যাঁ বলছিলাম না না বলছিলাম যে আমাদের বিদ্যালয় তো সাড়ে নটার সময়ই শেষ হয়ে গিয়েছে তাহলে এখন তো দশটা বাজতে এলো আপনারা কেউ আসেননি না এখনও কেউ নিতে আসেনি ওকে তো তাহলে ও খুব কান্নাকাটি করছে আচ্ছা তো মানে কাউকে যদি দিয়ে পাঠানো যেত তাহলে সুবিধা হতো কারণ কী অনেক কান্নাকাটি করছে আমাদের কর্মচারীরা ওকে চেষ্টা করেছিল জল খাবার দিয়ে ভোলানোর জন্য কিন্তু খেতে চাই ও তো খেতেই চাইছে না আমরা তো সবাই মিলে চেষ্টা করছিলাম কিন্তু ও খেতেই চাইছে না কিচ্ছু খেতে চাইছে না ও শুধু কান্নাকাটি করে যাচ্ছে বাবা কখন আসবে মা কখন আসবে শুধু বলে কান্নাকাটি করে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো ওর দাদাকে বা যেই হন না কেন ওনাকে কি চেনে না সবাই তো চলে গিয়েছে এতক্ষণ পর্যন্ত তো কেউ থাকে না মোটামুটি সবাই টাইমের মধ্যেই চলে আসে আবার নিয়ে চলে যায় তো আপনাদের আজকে লেট হলো ওই জন্যেই কেউ নেই তাই একটু বেশিই কান্নাকাটি করছে হ্যাঁ আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনি একটু তাড়াতাড়ি পাঠাবার তাহলে ব্যবস্থা করুন না হলে আমরা কি ও তো কিছুই খাচ্ছে না মানে দিলেও খাচ্ছে না খাবার থেকে তো দূরেই থাকছে সবসময় না শোনার তো মানে ও তো শুধু কান্নাই করে যাচ্ছে আবার কিছু শুনতেও চাইছে না আপনি যাকে পাঠাচ্ছেন তাকে কি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে পাঠান আর ওনার যদি কিছু আইডেন্টিটি কিছু যদি দেওয়া যেত তাহলে আমরা মানে চিনতে পারতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তাই ব্যবস্থা করছি আপনি ওনাকে তাড়াতাড়ি পাঠান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে